ভারতে শিক্ষা প্রাথমিকভাবে সরকারি বিদ্যালয় ও বেসরকারি বিদ্যালয় দ্বারা সরবরাহ করা হয় ভারতীয় সংবিধানের বিভিন্ন অনুচ্ছেদের অধীনে ছ বছর থেকে চৌদ্দ বছর বয়সি শিশুদের মৌলিক অধিকার হিসেবে বিনামূল্যে ও বাধ্যতামূলক শিক্ষাপ্রদান করা হয় জাতীয় শিক্ষার উন্নয়ন এবং ভারতের স্বাধীনতা লাভের প্রায় সাতচল্লিশ বছর পর উনিশশো ছিয়াশি সালে ভারত সরকার জাতীয় শিক্ষা নীতি ছিয়াশি নামে একটি শিক্ষানীতি প্রণয়ন করে উনিশশো সাতচল্লিশ সালে স্বাধীনতা লাভের পর থেকে শুরু করে বিভিন্ন সময়ে বিভিন্ন স্তরে শিক্ষা সংস্কারের মুলাধিও শিক্ষা কমিশন মাধ্যমিক স্তরে শিক্ষা সংস্কারের জন্য গঠিত হয় ভারতের উচ্চ শিক্ষার সামগ্রীক মান উন্নয়নের জন্য রাধা কৃষ্ণন শিক্ষা কমিশন এবং সকল স্তরের শিক্ষার সংস্কারের জন্য প্রখ্যাত শিক্ষাবিদ ডিএস কোঠারির নেতৃত্বে উনিশশো চৌষট্টি উনিশ থেকে উনিশশো ছেষট্টি সালে শিক্ষা কমিশন গঠন করা হয় জাতীয় শিক্ষার উন্নয়ন এবং ভারতের স্বাধীনতা লাভের প্রায় সাতচল্লিশ বছর পর উনিশশো ছিয়াশি সালে ভারত সরকার জাতীয় শিক্ষানীতি ছিয়াশি নামে একটি শিক্ষানীতি প্রণয়ন করে ভারতের সামগ্রিক শিক্ষাব্যবস্থা আন্তর্জাতিক মানে উন্নতি করণের লক্ষ্যে গত দুই থেকে তিন দশক যাবৎ কেন্দ্রীয় সরকার পূর্বের তুলনায় অধিক পরিমাণ সময় ও আর্থিক ব্যয় করে যাচ্ছে এখন বর্তমানে শিক্ষাব্যবস্থা অনেক উন্নত হয়েছে কলেজ বিদ্যালয় অনেক স্থাপন করা হয়েছে পড়াশোনার হার অনেক বাড়ানো হয়েছে বিভিন্ন প্রকল্পের মাধ্যমে ছাত্র ছাত্রীদের পড়াশোনার আগ্রহ দেওয়া হয়েছে এবং এখানকার শিক্ষাব্যবস্থায় প্রধান সমস্যাগুলি হচ্ছে যোগ্যতা অনুযায়ী শিক্ষক শিক্ষিকা নিয়োগ না করায় ছাত্রছাত্রীদের তারা সঠিক শিক্ষা না দিতে পারায় অনেক ক্ষতি হচ্ছে এছাড়াও শ্রেণীকক্ষগুলো আরও উন্নত করা উচিত